আমি মনে করি ভারতীয় ফ্যাশন একে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সংস্কৃতি এটি ঐতিহ্যগত পোশাক থেকে শুরু করে আধুনিক ফ্যাশন পর্যন্ত সব কিছু অন্তর্ভুক্ত করে এবং আমি মনে করি আমাদের ভারতীয় ফ্যাশন বিশ্বের অন্যতম আকর্ষণীয় এবং অনুকরণীয় ফ্যাশন ভারতীয় ফ্যাশন আগের তুলনায় অনেক বেশি পরিমাণে পরিবর্তিত হয়েছে কারণ আগেকার দিনে অর্থাৎ আমরা যদি উনিশশো আঠেরোশো সালের কথা বলি সেক্ষেত্রে ভারতীয় সমাজে এবং বাঙালি সমাজে আমরা দেখি ধুতি এবং শাড়ির বেশি প্রচলন ছিল মেয়েরা শাড়ি পরে বাইরে বেরোত এবং ছেলেরা ধুতি এবং পাঞ্জাবি পরেই বাইরে বেরোত কিন্তু বর্তমানে সেক্ষেত্রে তা অধিক পরিমাণে পরিবর্তিত হয়েছে এখন ছেলেরা সেক্ষেত্রে প্যান্ট জিন্স শার্ট এবং আরও বিভিন্ন ধরনের জামা কাপড় পরতে পছন্দ করে আধুনিক ভারতীয় ফ্যাশন ঐতিহ্যগত পোশাকের সাথে উপা এবং বিভিন্ন উপাদানগুলিকে মিশ্রিত করে এটি আরও স্বাধীন এবং অভিব্যক্তিপূর্ণ হয়ে উঠেছে বিদেশি ফ্যাশন ভারতীয় ফ্যাশনকে উল্লেখযোগ্যভাবে ধীরে ধীরে প্রভাবিত করছে বর্তমান সমাজকে ভারতীয়রা এখন বিশ্বের বিভিন্ন সংস্কৃতির ফ্যাশন থেকে অনুপ্রেরণা নিচ্ছে এবং সেক্ষেত্রে বিভিন্ন চ্যানেল তাদের সাহায্য করছে এটি ভারতীয় ফ্যাশনকে আরো আন্তর্জাতিক এবং আধুনিক করে তুলছে এবং আমাদের ভারতকে বিশ্বের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে আমি ব্যক্তিগতভাবে আরামদায়ক এবং মার্জিত পোশাক পছন্দ করি আমি সাধারণত শার্ট প্যান্ট জ্যাকেট এবং স্যুট পরতে পছন্দ করি আমি আমার পোশাকের বিভিন্ন রঙ এবং প্রিন্ট ততটা পছন্দ করি না তবুও খুব হালকা পরিমাণে পছন্দ করি আমি বিভিন্ন অনলাইন ওয়েবসাইট থেকে কেনাকাটা করতেও পছন্দ করি কারণ এটি আরামদায়ক এবং সময় সাশ্রয়ী এখানে কিছু জনপ্রিয় ভারতীয় পোশাক রয়েছে যা ছেলেরা পরতে পারে যেমন শার্ট প্যান্ট জ্যাকেট স্যুট এই পোশাকগুলি বিভিন্ন বিদেশের কাছেও অনেক বেশি উল্লেখযোগ্য শার্ট শার্ট ভারতীয় ছেলেদের জন্য একটি জনপ্রিয় পোশাক এগুলি বিভিন্ন রঙ প্রিন্ট এবং স্টাইলের মধ্যেও পাওয়া যায় প্যান্ট প্যান্ট ভারতীয় ছেলেদের জন্য আরেকটি জনপ্রিয় পোশাক এগুলি বিভিন্ন কাপড়ের মধ্যে পাওয়া যায় যেমন জিন্স সুতির প্যান্ট এবং চেক প্যান্ট অথবা বাটার প্যান্টও পাওয়া যায় জ্যাকেট অর্থাৎ জ্যাকেট বলতে আমরা বুঝি জিন্সের জ্যাকেট হয় এবং কিছু উলের জ্যাকেটও হয় জ্যাকেট শীতের খুব একজন ভালো পোশাক এগুলি বিভিন্ন স্টাইল এবং রঙের মধ্যেও পাওয়া যায় আমার পছন্দের জ্যাকেট জিন্সের অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকতে পারি ডেনিম স্যুট স্যুট ভারতীয় ছেলেদের জন্য একটি জনপ্রিয় অনুষ্ঠানের পোশাক এগুলি বিভিন্ন কাপড়ের মধ্যে পাওয়া যায় যেমন সুতির স্যুট ভেজা স্যুট এই পোশাকগুলি বিভিন্ন উপায়ে স্টাইল করা যেতে পারে উদাহরণস্বরূপ একটি শার্টকে একটি জিন্স বা প্যান্টের সাথে পরা যেতে পারে এবং একটি জ্যাকেট এবং তার স্যুট দিয়ে পরিপূর্ণ করা যেতে পারে